হিন্দুরা কীর্তন করে আর মুসলমানরা ঈদ করে জলসা করে নবী দিবস করে হিন্দুরা কীর্তন করে ওদের ওদের ওদের কীর্তন করার জন্য ওদের এ করে এইভাবে ধর্মের বিশ্বাস প্রকাশ করে মুসলমানদের মসজিদে নামা নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ে এবার জলসা করে নবী দিবস করে আরও অনেক রকম ঈদ ঈদ ঈদ ঈদ করে মুসলমানরা পুজো পুজো করে কীর্তন করে আরও অনেক রকমের আরও অনেক রকমের অনেক জিনিস করে এরকমভাবে এরকমভাবে ওরা সব ধর্ম আচার্য এসব করে